হ্যালো আচার্য্যবাবু কেমন আছেন হ্যাঁ বুঝতে পারছেন তো শিক্ষাক্ষেত্রে মারাত্মক আমাদের চাপ হ্যাঁ

হ্যাঁ

আমার হ্যাঁ আমার তো মনে হয় হয় কোন শিক্ষাবিদকে নিয়ে আমাদের এরিয়ার কোন ভালো শিক্ষাবিদকে নিয়ে এই পতাকা উত্তোলন করলেই ভালো হয় নইলে তো হেডমাস্টারমশাই অথবা সভাপতিমন্ডলীর লোক সভাপতি এছাড়া তো আমি আর কিছু খুঁজে পাচ্ছি না আপনার কী মতামত

হ্যাঁ কাউন্সিলর হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বা একটা করে লাড্ডু বাচ্চাদের তো খাওয়াদাওয়ার একটু ব্যবস্থা করতে হবে একটা করে লাড্ডু সঙ্গে একটা চকলেট যদি পাওয়া যায় একটা করে চকলেট একটা করে লাড্ডু হ্যাঁ ভালো চকলেট দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো চকলেট দিলে সুবিধে হ্যাঁ তিনজন হ্যাঁ ডাক্তার আম্বেদকার হ্যাঁ নেতাজী হ্যাঁ হ্যাঁ এই তিনটে ফটো রাখতেই হবে ফটো রাখতে হবে আর

হ্যাঁ নতুন নিয়ে নেওয়াটাই ভালো আগেরটা তো একটু পুরোনো টাইপের হয়ে গেছে হ্যাঁ

হ্যাঁ এইটা তো আগে দরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ স্কুলে এসে আলোচনাটা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে রাখছি